যাদের মাথার ওপর ছাদ নেই মানে যাদের কোনো বাড়ি বা বাসস্থান নেই সেই তাদের জন্য প্রধানমন্ত্রী আবাসন যোজনা করেছেন তাছাড়াও তাদের কোনো ফ্ল্যাট নেই তারা যখন প্রথম ফ্ল্যাট নেবেন তখনও তাদের প্রধানমন্ত্রী আবাসন যোজনা থেকে মোটামুটি দু লাখ তিরিশ হাজার টাকার মতন পাওয়া যায় এছাড়াও স্থানীয় সরকারের সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাসন যোজনার মাধ্যমে যেসব চারতলা অ্যাপার্টমেন্ট হচ্ছে সেখানে স্থানীয় গরিব এবং প্রান্তিক মানুষকে যাদের কোনো মাথা গোঁজার ঠাঁই নেই তাদেরকে একটি করে ফ্ল্যাট দেওয়া হচ্ছে